হ্যাঁ স্যার আমার বাচ্চাকে অ্যাডমিশান করাতে চাই তো আপনার ইস্কুলে কত ক্লাস আছে যে প্রথমে কত টাকা দিতে হবে এই টাকা দিয়ে কি প্রতিটি ক্লাসে পড়তে পারবে না প্রতি ক্লাসেই টাকা দিতে হবে একটু বললে ভালো হয়